আইনি সংক্রান্ত বিভিন্ন বিষয় যেমন বিবাহ সংক্রান্ত বিরোধ পারিবারিক হিংসা বোঝাপড়ার বিভিন্ন ধরনের ঘটনা সংক্রান্ত বিষয়গুলিতে বিশেষ জোর দেওয়া হয় বিভিন্ন আইনি সহায়তা কেন্দ্র ও সিভিল গড়ার উদ্দেশ্য হলো সংগঠনের পরিষেবাকে রাজ্যের প্রত্যন্ত ও গ্রামীণ অঞ্চলে বসবাসকারী দরিদ্র ও অসহায় মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া কর্মরত আইনজীবী মনস্তত্ববিদ ও সমাজকর্মীরা বিভিন্ন জায়গা থেকে এই সব কেন্দ্রে গিয়ে দীর্ঘস্থায়ী মামলাগুলির মীমাংসার ব্যবস্থা করেন এই ব্যাপারে পঞ্চায়েত ও গোষ্ঠীভিত্তিক সংগঠনগুলির সঙ্গে লিগাল এইড সার্ভিসের যোগাযোগ রেখে চলে কোনো কোনো কেন্দ্রে কোনো মনস্তত্ববিদ ও আইনজীবী পাঠানো হবে তা নির্ভর করে কোন ক্ষেত্রে তাঁদের বিশেষ দক্ষতা আছে তার ওপর তাই আইনি মীমাংসা ও তৎপরবর্তী পদক্ষেপের দিকে নজর রেখে রাজ্যের জেলাগুলিতে অনেকগুলি সহায়তা কেন্দ্র খোলা হয়েছে